আমার জীবনে সবচেয়ে দামি জিনিস হল আমার মা যিনি আজ এই পৃথিবীতে নেই দুহাজার তিন সালে তিনি পরলোক গমন করেছিলেন আজ মায়ের কথা মনে পড়ে সেই মূল্যবান জিনিস আমি হয়তো জীবনে কোনো দিনই পেয়ে পাবো না যা হারিয়ে গেছে তবে কি স্মরণে তাকে ওনাকে আমি প্রণাম করি তিনি আমার হৃদয়ে চিরকাল আছেন এটাই আমার পাওয়া আর এটাই আমার মূল্যবান জিনিস